হ্যাঁ আমার ওগুলো জিনিস খুবই ভালো লাগে আগেকার জিনিস পাথর টাথর খুবই ভালো লাগে কারো কাছে হয়তো থাকে না আমি এগুলো নিয়ে আমি লোকে দেখাতে পারি খুবই সুন্দর লাগে তারা মানে হেভি সুন্দর তাই পেয়েছি আমি বলি যে এখানে গিয়ে ওখানে গিয়েছিলাম এখানে ওখানে গিয়েছিলাম ওইগুলো পেয়েছি আমি ঘরে তে এনে সাজিয়ে রেখে দিচ্ছি তাই তো ওদের দেখাচ্ছি এরকম করে ওইগুলো ওই পাথরগুলো দেখতেও খুবই সুন্দর লাগে ওই জন্য করে সামুকগুলোও খুবই ভালো লাগে দেখতে তারপরে ওগুলো পাথরগুলো খুবই ভালো লাগে